হ্যাঁ আমি এরকম একটা বই পড়েছিলাম যেটা প্রথমে ভাবছিলাম যে আমি ওর পছন্দ হচ্ছে না কিন্তু এমন একটা সময় ওই বইটা পড়তে পড়তে আমার ভালো লেগেছিলো সেই বইটা হচ্ছে ঈশপের গল্প ঈশপের গল্প প্রথম দিকে ভাবছিলাম ধুর পড়তে আমার ভালো লাগছে না এটা আমার নিশ্চই পছন্দ হবে না এটা আমি আর শেষ পর্যন্ত পড়বও না পছন্দও করবো না কিন্তু এক সময় দেখলাম যে ওটাই আমার সবচেয়ে ভালো পছন্দ হলো ওই বইটা পড়ে বারবার মনে হচ্ছে যে আমি আরও ওই ঈশপের গল্প বই পড়ি নতুন নতুন গল্প আমার খুব ভালো লেগেছে আমার মনটাকে পুরো পরিবর্তন করে দিয়েছি মনটা আমার খুব খারাপ হয়ে যেতো কিন্তু ঈশপের গল্প পড়ে আমার মনটা খুব ভালো হয়েছিলো তাই ওটা প্রথমে না পছন্দ হলেও শেষ পর্যন্ত কিন্তু ওটা আমাকে ওই বইটা পছন্দ না করে আমার আর উপায় ছিলো না এতোই ভালো লেগেছিলো বইটা তাই আমি মন দিয়েই বারবার পড়ছিলাম ওই বইটা পড়ে আমার মনটাও পুরো পরিবর্তন হয়ে গেছলো খুব ভালো লাগছিলো আমি তাই সুন্দরভাবে ওটাকেই পড়েই যাচ্ছিলাম